পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন খেলার সাথে যুক্ত এবং যারা নামীদামী ক্লাবের হয়ে খেলাধুলা করে তারা সাধারণত কোনো ইনজিওরড হয়ে গেলে বা গুরুতর অসুস্থ হয়ে গেলে তাদেরকে সেই সমস্ত ক্লাব দুর্ঘটনা বীমা দিয়ে থাকে